গান তো সকলেরই প্রিয় গান আমি যেমন শুনতেও ভালোবাসি গান আবার করতেও ভালোবাসি আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই দেখতাম এই গান বাজনার চর্চা কিন্তু খুব সুন্দরভাবেই রয়েছে আমারও ছোটো থেকেই ইচ্ছে ছিল যে গান নিয়ে এগিয়ে যাওয়া গান আমি শিখেও ছিলাম কিন্তু বাড়ির লোকেদের মতোন সেভাবে গানটা নিয়ে আমি এগিয়ে যেতে পারিনি তবে গান নিয়ে যদি এখনো কোনো আলোচনা হয় বা গান বাজনা হয় তাতে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই সেখানে বসে যাই গান নিয়ে আলোচনা করতে তাই এখনো যদি কোনো কোনো সুযোগ আমার সামনে রয়েছে থাকে যে গান নিয়ে এগিয়ে যাওয়ার তো আমি একশোবার সেই গান নিয়ে কিন্তু এগিয়ে যেতে চাই এবং গানকে আমি খুবই ভালোবাসি